আমি আঁকার জন্য ক্লাস নিয়েছিলাম ক্লাস টুয়ে যখন আমি পড়ি তখন আমার আঁকার প্রতি একটা আগ্রহ ছিলো সেই জন্য আমি তখন ক্লাস নিয়েছিলাম ক্লাস টু থ্রি ফোর আমি আঁকার ক্লাসে গিয়েছিলাম তো ফাইভ থেকে সেই রকমভাবে যাওয়া হয় নি তো সেই তিন বছরের অভিজ্ঞতা থেকেই আমি অনেক কিছু শিখেছি তো সেক্ষেত্রে আমি এখন যেটাই দেখি সেটাই আঁকতে পেরে যাই প্রজেক্টের কোনো স্কুল থেকে প্রজেক্টের কোনো কাজ দিলে বা কলেজে যখন পোজেক্টের কোনো কাজ হয় তখন আমি সেটা নিজে থেকেই এঁকে নিই যেরকমটা থাকে আমি সেরকমটাই এঁকে নিই তো আমার খুব ভালোই অভিজ্ঞতা হয়েছিলো এই তিন বছরের আঁকার শেখাতেই তখন ছোটো ছিলাম তো তখন সেটা ভালো লাগতো করেছিলাম তা এখনও সেটা ভালো লাগে সেই অভিজ্ঞতাটা আমার রয়ে গেছে এখন হয়তো সেরকমভাবে আর আঁকা হয় নি কিন্তু সে অভিজ্ঞতাটা আমার মনে রয়ে গেছে এখন আমি আঁকতে পারি কিন্তু সেই রকমভাবে আমি টাইম দিতে পারি না বলে আমার আঁকার ক্লাসে যাওয়া হয় নি